হ্যাঁ আমি খেলাধুলোর বৃত্তির সম্পর্কে সচেতন এবং আমি চাই যে খেলাধুলোর উপর যেন একটা বৃত্তি দেওয়া হয় কারণ অনেক খেলাধুলো আছে যেমন ক্রিকেট ফুটবল এছাড়া হকি যেমন কাবাডি এছাড়া বক্সিং এই সব খেলাগুলোতে শরীরে আঘাত লাগতে পারে যেমন ফেটে যেতে পারে রক্তপাত হতে পারে শরীর ফুলে যেতে পারে হাড় ভেঙে যেতে পারে এই সব সমস্যার ক্ষেত্রে যদি কোনো খেলাধুলোর উপর যদি একটা বৃত্তি দেওয়া হয় সেক্ষেত্রে যারা খেলোয়াড় তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় যাতে হয়তো এরকম অনেক খেলোয়াড় আছে যারা গরিব পরিবার থেকে উঠে আসছে তারা খেলাধুলায় আরও বেশি করে মনোযোগ দিতে পারবে তাদের পরিবারের ক্ষেত্রে খেলাধুলোটা আর বাধা হবে না এছাড়া এই বৃত্তির ফলে তারা খেলাটাকে একটানা চালিয়ে যেতে পারবে এবং তারা হয়তো ভবিষ্যৎ তারকা হয়ে ওঠার মতো ক্ষমতা রাখতে পারে